ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা ছেলে কেমন আছে

ও এই শুক্রবার না আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ আমি শুক্রবারে যেতে পারবো যেতে পারবো কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই মন্দিরটা হুম হুম হুম আর মন্দিরটা খুব জাগ্রত দিনটাও খুব ভালো ঠিক আছে তা ওই আচ্ছা আচ্ছা শোনো আমি ডাব আর দইটা নিয়ে যাচ্ছি ঠিক আছে তোমার এগুলো চিন্তা করতে হবে না ডাবটা আছে অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ তোমার তো পাশেই বেল গাছ আছে ওখান থেকে একটু বেল পাতা একটু নিয়ে নিও হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আমাদেরও ও ডাবটা পাড়বে তার আগের দিন অসুবিধা হবে না ডাব আর দই তোমার এগুলো তোমার চিন্তা করতে হবে না তুমি ওইগুলো দেখো ফুল তারপরে একটু সাদা ফুল নিও না না না এখান থেকে আমি একাই আছি আর দেখি আশপাশের কেউ যায় কি না সেটা বলতে পারছি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি না একটু আমি একটু মো একটু পাশ থেকে জেনে নেবো ঠিক আছে যিনি মন্দিরের পুরোহিত আছেন ওনার সঙ্গে দেখা হয় আমার আমি জেনে নিই ঠিক আছে যে কোন টাইমটায় আস গেলে ভালো হবে সকাল সকাল আসার চেষ্টা একটু সকাল সকাল আসার চেষ্টা করো অনেক দিন আসো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি গুছিয়ে নিও তুমি ওইগুলো মনে করে গুছিয়ে নিও আগে থেকে ঠিক আছে হুম হুম আচ্ছা আচ্ছা ডাব আর দইটা আমি নিচ্ছি ঠিক আছে তোমার এইগুলো নিতে হবে না

ঠিক আছে ঠিক আছে রাখো